আমাদের ঐতিহ্যবাহী খেলা হল ক্রিকেট আর ফুটবল ফুটবল পায়ে খেলা হয় নজন করে আঠারো জন লোক থাকে আর ক্রিকেট হচ্ছে ব্যাট বল হাতে করে খেলা হয় আর তাতে লোক থাকে এগারো জন করে বাইশ জন